তিন দিন আগে দোকান থেকে একটি এলইডি টিউব লাইট কিনে আনি কিনে আনার পর ব্যবহারে আস্তে আস্তে লাইটটা খারাপ হয়ে যায় এবং ওই লাইটটি নিয়ে গ্যারেন্টি কার্ড নিয়ে আমি দোকানদারের কাছে পৌঁছাই দোকানদার লাইটটা ফেরত নিতে চান না কারণ ও কোম্পানির লাইট নাকি ফেরত হয় না তাই আমি সকলকে জানাই যে এই টিউব লাইট কেউ না ব্যবহার না করেন দেখতে ভালো হলেও কাজে কমজোরি